আচ্ছা তো আমি বলছিলাম তুমি এমনি সাধারণভাবে সুস্থ থাকার জন্য জিমটা করতে চাও না এক একজন মানে প্রফেশনাল হিসাবে আচ্ছা তো খাওয়া দাওয়ার দিক দিয়ে বলতে গেলে তোমাকে নিজের ওজন অনুযায়ী খাবারটাকে তোমাকে নিয়মের মধ্যে আনতে হবে তোমাকে এমনি নন সাধারণত ভাত এবং মিষ্টি এসব খাওয়া একটু কমিয়ে দিতে হবে তোমার শরীরটাকে ভালো রাখার জন্যে হ্যাঁ ঘরের খাবার খেতে হবে এবং বাইরের একটু তেলেভাজা ওগুলো কম খেতে হবে খাবার সম্বন্ধে আর হ্যাঁ হ্যাঁ ব্যায়াম সম্বন্ধে বলতে গেলে তোমাকে প্রত্যেকদিন মোটামুটি তিরিশ মিনিট তোমাকে দৌঁড়দৌঁড়ি করতে হবে দৌঁড়া বা হাঁটা হাঁটতেও পারো ভোরবেলা এবং বিকালবেলা হাঁটা দৌঁড়ালে ভালো হবে এবং যোগাসনও করতে পারো তুমি এবং আর এমনি বিভিন্ন ব্যায়াম বা যে কোনো জিমন্যাস্টিক বা এগুলো শরীরচর্চার জন্যে এগুলি তুমি করতে পারো হ্যাঁ প্রথমে প্রথমে ওগুলো সাধারণ এবং তারপর কিছুদিন মোটামুটি একমাসের পর তুমি ওয়েট ট্রেনিংয়ে ভালোভাবে প্রবেশ করতে পারবে এবং ওজনের নিয়ে বলতে গেলে তোমাকে প্রথমে কম ওজন দিয়ে শুরু করতে হবে কারণ প্রথমে তুমি যদি বেশি ওজন দিয়ে শুরু করো তোমার শরীরে ক্ষতি হতে পারে সেটা বড় সড় সেই কারণে প্রথমেই আচ্ছা হ্যাঁ সেটা হবে কারণ লোহা নিয়ে তোমার ওজন কমানো যাবে সেটাকে তোমাকে প্রথমে তোমাকে পাওয়ারে খুব পাবে ধ্যায়ান দিতে হবে তোমার খাবারের মধ্যে মানে তুমি দুটো বলতে কী বলতে চাইছ হ্যাঁ অবশ্যই দেখো হাঁটাচলাটা খুবই জরুরি আমাদের হৃৎপিন্ডের ভালোর জন্য হাঁটাচলা খুবই জরুরি সেটা করতে দৈনন্দিন তিরিশ মিনিট তিরিশ থেকে এক ঘন্টা তোমার প্রয়োজন খুবই এবং জিমটা জিমটা একটা আলাদা মানে খেলার মধ্যে পড়ে সেই জন্যে জিমটা তুমি শরীরটাকে আর একটু ভালো দেখাতে চাইলে বা একটু ভালো একটু নিজেকে আর একটু শক্তিশালী জিনিসটা করবার জন্য তুমি জিমটা করতে পারো হ্যাঁ দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে তেমন কিছু নেই তোমাকে ওই বাইরের জিনিস যেমন বললাম বন্ধ করতে হবে এবং দিনে একটু শর্করা প্রোটিন এগুলো একটু বেশি তোমাকে নিতে হবে এবং বেশি খুব বেশি ক্যালোরি গ্রহণটা তোমাকে বন্ধ করতে হবে কারণ সেটা তোমার চর্বি হিসাবে জমা হচ্ছে হুম প্রথম প্রথম নয় ওটা তোমাকে করে যেতে হবে নয়তো হ্যাঁ তোমার যত বডি ওয়েট প্রথমে কমে গেল শরীরের ওজনটা মনে করো তারপর আস্তে আস্তে তুমি যখন নিজের মাংসপেশীগুলোকে আরও বাড়াতে চাইবে তখন আস্তে আস্তে প্রোটিনের মানটা বাড়াতে হবে তুমি যে জিমে যে ভর্তি হবে সেটা সম্পর্কে কিছু যে জিমের কী কী করা হয় ওগুলো সম্পর্কে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ